হ্যালো হ্যাঁ বেড়াতে তো যাবো কিন্তু আপনার বাসে তো যাবো না কারণ আপনার বাস খুব বেয়ারা উল্টো পাল্টা চালান না সেই জন্য কেউ আপনার বাসে চালাতে আপনার বাস কেউ মানে নেবে না ভাড়ায় ঠিক ঠিক আছে না শুনুন ঠিক আছে আরো অনেকেই তো আমরা তো বাস ভাড়া করে নিয়ে গিয়েছিলাম কিন্তু আপনার বাসের মতন এত খারাপ বাস কেউ চালায় না অনেকে অনেক এক কমপ্লেন করছে যে ওই বাসে আর যাবো না একা তো চলা যাবে না পাঁচটা মানুষে নিয়ে তো ওটা চলতে হবে এজন্য আপনার বাস আমরা নেবো না আমরা অন্য বাস আমরা ভাড়ায় করবো দাদা কি বলবে না না কি বলুন তো দাদার কাছে করাটাই ব্যাপার হয়েছে এবারে আমি যেটা বলবো সেটাই দাদা আমাকেই বলে দিয়েছে যে ওই বাস আর ভাড়া করবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনার বাস ভালো না